আমার কাছে একটি বডি ওয়াশ রয়েছে যে বডি ওয়াশটি আমি দোকান থেকে নিয়েছিলাম তো সেই বডি আমি প্রত্যেক দিন রেগুলার যে বডি ওয়াশটা ব্যবহার করি সে বডি ওয়াশটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে কিন্তু আমি বুঝতে পারিনি যে আমাকে দোকানে এরকমভাবে ঠকাবে কারণ বডি ওয়াশটার কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল কারণ সেটা আর ব্যবহার করা যাবে না নষ্ট হয়ে গিয়েছিল সে বডি ওয়াশটা আমাকে দিয়েছিল তো আমি তো বুঝতে পারিনি আমি ডেট সেরকমভাবে ডেটটা দেখেও নিইনি আমি যখন মাখতে যাই তখন দেখি যে বডি ওয়াশটা মানে একটু কী রকম লাগছে মনে হচ্ছে যেন বাজে গন্ধ বেরোচ্ছে বা মানে অনেক দিনের পড়ে থাকা মালটা কিন্তু আমাকে দিয়েছিল সেক্ষেত্রে আমি ঠকে গিয়েছিলাম আমার কিন্তু খুবই খারাপ লেগেছিল যে এ আমাকে দোকানদার এরকমভাবে ঠকালো একটা খারাপ জিনিসটা দিল সেটা আমি মাখতেও পারি না সেটা আমি অনেক টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু সেটা খুবই খারাপ ছিল খারাপ বেরিয়েছিল সেটা আমি ব্যবহার করতে পারিনি সেটা আমি ফেলে দিয়েছিলাম